আমার নাম অর্পণ দে আমি পুরুলিয়ার বাসিন্দা বয়স চব্বিশ বছর আমার পড়াশোনা শুরু হয়েছিলো পুরুলিয়া থেকেই আমি পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করে থাকি পরবর্তীকালে স্নাতক পড়ার জন্য আমি মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজে পড়াশুনো শুরু করি সেখানে থেকে স্নাতক করি এবং পরবর্তীকালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর লাভ করি ইতিহাস বিষয়ে এছাড়াও আমার ক্রিকেট খেলতে খুব ভাল লাগে এবং গেম খেলতেও খুব ভাল লাগে কম্পিউটারে আমার পড়ার যে বইও পড়তে খুব ভাল লাগে তার মধ্যে রবীন্দ্রনাথ সমগ্র শরৎচন্দ্র সমগ্র বেশ ভালো লাগে পড়তে